হ্যাঁ আমি বিখ্যাত শিল্পী লোকশিল্পী চিনি যেমন যেটা আমাদেরই আমাদের এখানকার আমাদের মুর্শিদাবাদের অরিজিৎ সিং সে খুবই ভালো একজন শিল্পী তার গান প্রত্যেকটা মানুষের হৃদয় ছোঁয়ে সে খুব সুন্দর গান গায় তার গলাও খুবই অসাধারণ এবং তার আমা আমাকে সবথেকে ভালো লাগে তার বাঙালি বাংলা যে গানগুলো তাই করে খুবই মানে সে অন্তর থেকে গানগুলো সে গায় আমার সেই জন্য অরিজিৎ সিংকে আমার খুব ভালো লাগে সে খুবই সুন্দর গান গায় তার আর এবং তার গানে এমনই এমনভাবেই সে গান গায় প্রত্যেকটা এমন কোনো মানুষও নয় যে তার গান সে পছন্দ করে না সে খুবই সুন্দর গান গায় প্রত্যেকটা মানুষের সে হৃদয় ছুঁয়ে যায় এমন এমন তার গানের গলা তো আমি অরিজিৎ সিং আমাদের এখানকার এবং আমি তার সামনে গিয়েওছি তো খুবই সে আমাকে অনেক কথাও বলেছি তার সঙ্গে সে খুবই এমনিতেও খুব ভালো মনের মানুষ তো আমি এইটাই বলবো যে আমার এই অরিজিৎ সিংকেই আমার খুব ভালো লাগে তার গানের গলা তার গান আমার খুব পছন্দ